হ্যাঁ হ্যাঁ কে বলছেন বলবুন আচ্ছা হ্যাঁ বলুন হুম

ও আচ্ছা আচ্ছা হ্যাঁ

হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ আসলে এক্ষুুনি তো দেওয়াটা সম্ভব হছে না আপনি তাও কতদিন আগে ভ্যাকসিনটা নিয়েছিলেন ওর ফার্স্ট ভ্যাকসিন ও পনেরো দিন হয়েছে না তারপরে কি স্বাভাবিক ছিলো ভ্যাকসিনটা নেওয়ার পরে না একটু অসুস্থ হয়েছিলো মাঝে ও ও আচ্ছা আচ্ছা হুম হুম না না আপনি চিন্তা করবেন এই সময়টা এরকম অবস্থা হয় অনেক মানে কুকুর এখন আমাদের এখানে ট্রিটমেন্টের জন্যে এসছিলো যাদের এই আপনাদের যেরকম সিমটম বললেন ওরকমই অবস্থা আর কি খাওয়া দাওয়া করছে না তো এই মানে এই সময়টা আর কি এই সিজেনটা এইরকমই হ্যাঁ তো এরকম হয় তবুও আমি ওকে না দেখে তো এক্ষুনি আপনাকে কিছু ইয়ে দিতে পারবো না হ্যাঁ হ্যাঁ হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আমি তাহলে আপনাকে এক্ষুনি ডেটটা দিচ্ছি না নি চেষ্টা করছেন কালকে আপনার ওখানে যদি ভিজিট করতে পারেন ঠিক আছে আছে হুম হুম নিশ্চই নিশ্চইতো ফ্যামিলি মেম্বার অবশ্যই সেতো তো আপনাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ